হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমার তো স্টুডিও রয়েছে বাইরেও ফটো তুলি সব পুরো মোমেন্টের যদি হয় তো আপনি যদি বলেন সারাদিনের ভাড়া করবেন তাহলে সারাদিনের জন্য আলাদা রেট হবে যদি বলেন শুধুমাত্র এই যেয়ে কিছুক্ষণ আধ ঘন্টা কিংবা এক ঘণ্টার মধ্যে কয়েকটা পাঁচ দশটা ফটো তুলবো সেটা আলাদা ব্যাপার সেরকম বলুন কি কতক্ষণ আসতে হবে কতক্ষণ থাকতে হবে সেরকম বলবেন

এই দু তিন ঘন্টার ব্যাপার তো ওই তো কত আপনি তিন চার হাজার টাকা দেবেন না হ্যাঁ ভিডিও বা ফটো দিয়ে দেবো কিন্তু সেগুলো মানে আমি আপনাকে এমনি নর্মাল দিয়ে দেবো প্রিন্টআউট করে ফটোগুলা বের করে আর ভিডিওর একটা মেমরি কার্ড আপনাদেরকে দিতে হবে তার মধ্যে আমি করে দিয়ে দেবো কিংবা পেন ড্রাইভ দেবেন তার মধ্যে দিয়ে দেবো না না সিডি ক্যাসেট করে দেয়া যাবে না আর তাহলে খরচা বেশি পড়বে তাহলে খরচা বেশি পড়ে যাবে অ্যালবাম বানাতে এক্সট্রা হাজার টাকার মতো লাগবে অ্যালবাম বইটার জন্য যদি ভালো মানের আপনি নেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কতগুলো কতগুলো ফটো দিয়ে করবেন পার পিস হিসাবে বললে দেখুন পিস হিসাবে তো ওইভাবে হয় না দেখুন অনুষ্ঠানবাড়িতে হয় তখন টাইম হিসাবে টাকা হয় তখন আপনি যত খুশি তুলতে পারেন

না ওরকম ছবির কোন লিমিট নেই আপনি টাইম অনুযায়ী ওই টাইমের মধ্যে আপনি যতগুলো তুলতে পারবেন তুলবেন টাইম হিসেবে টাকা আর আপনি ফটো তুলতেও পারেন নাও পারেন টাইম হয়ে গেলে আমি চলে আসবো হ্যাঁ তিন হাজার কম বলতে দেখুন এখন এই দেখুন আপনার ইলেকট্রিক লাগবে না আমি আমার ব্যাটারি নিয়ে যাবো লাইটিং খরচা আছে তারপরে লাইটম্যান যাকে নিয়ে যাবো তার আবার আলাদা খরচা আছে তার খাওয়াদাওয়ার খরচা দিতে হবে আমাকে এই সমস্ত এক্সট্রা খরচাগুলা তো আছে না আলাদা লাইটম্যান তো নিয়ে যেতেই হবে

আচ্ছা বারোটা থেকে চারটা অবধি তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সে তখন দেখা যাবে আগে হোক না না আর ফোন করতে হবে না ঠিক চলে যাবো আপনি ঠিকানাটা ঠিকানাটা মনে করে মেল করে দেন চলে যাবো ঠিক আছে হ্যাঁ